হ্যাঁ আমি একটা লেখাকে দেখে সেটাকে প্রথমে সেটাকে নিজে পড়ে দেখি কীভাবে এটা লি কীভাবে রচিত হয়েছে এবং এটাকে সম্পাদনা বলতে আমি এটা কিছু এর সঙ্গে অ্যাড করে দিই যা লেখা আছে সেটাকে ভালো লাগার জন্য এবং যদি দেখি যে এটা আমার পছন্দ হচ্ছে না কিছু আবার কিছু ব্যাখ্যা এতে আমি সংশোধন করে নতুন করে লিখে দিই তাছাড়া এর জন্য নির্দিষ্ট প্রক্রিয়া ব্যবহার করি আর আমি একটি নির্দিষ্ট জায়গায় বসতে পছন্দ করি নিরিবিলি জায়গা যেখানে যেখানে কোনো চিৎকার চেঁচামেচি নেই সেসব জায়গা পছন্দ করি একটা নিরিবিলি জায়গা বলতে সেখানে কেউ থাকবে না এবং একটা গাছের গাছের ছাওয়ার মধ্যে বসে বা কোনো নিরিবিলি হচ্ছে একটা ঘরের মধ্যে সেখানে বসে পছন্দ করি বা ফাঁকা খেলার মাঠে চলে যাই সেখানে গিয়ে একটু লিখতে ভালোবাসি কারণ একটু নিরিবিলি জায়গাতে গেলে সেখানে নিজের মাইন্ড থেকে নিজে লিখতে পারি কারণ জনসংযোগের মোধ মধ্যে পড়লে সেখানে লেখার ব্যাঘঘো হ্যাঁ ব্যাঘাত ঘটে এবং ভুলভ্রান্তিও হয় এতে আর নিজের মাইন্ড তো চেঞ্জ হয়ে যায় সেখানে অতটা ভালো লে লেখা যায় না